হ্যাঁ আমি অটোচালক তরুণদা বলছি বলুন আচ্ছা কোথায় ঘুরতে যাবেন বলুন হ্যালো হ্যালো হ্যাঁ কোথায় ঘুরতে যাবেন বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি একা যাবেন না ফ্যামিলি সহ সেটা একটু যদি বলতেন পরিবারের স হুম দেখুন আমি হচ্ছে তিন হাজার টাকার মতো নিই নিয়ে একদম ওখানের পুরোটা ঘুরিয়ে আপনাকে যতো যেখানে যা আছে ওই ফটো গ্যালারি ছাড়াও আরও আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সবকিছু ঘুরিয়ে দেখাই হুম দেখুন তিনজন যাবেন তো সেই জন্য বললাম একা হলে তাহলে আমি দেড় হাজার করে নিই যদি একা কেউ যায় বা হচ্ছে একা যদি আর কে অন্য কেউ না যায় তাহলে আমি তিন দেড় হাজার টাকা করে নিই আপনি যেহেতু তিনজন যাবেন বললেন তাই আমি তিন হাজার বললাম হাজার টাকা করে সে নাহয় একটু দেখে কমিয়ে দেওয়া যাবে ওসব ওসব ওসব আমি দেব ওই জন্য বললাম আপনারা কবে যাবেন বলুন আচ্ছা তাহলে সোমবার হুম ঠিক আছে সোমবার ফাঁকা আছি আমি না না না সেই অনুযায়ী এবার একটু টাকাটা একটু দেখে করে দেবেন আর কি ওটাই আর কি হ্যাঁ অটো মোটামোটি আমার বড় আছে আপনারা ছ সাতজন ভালোভাবে বসতে পারেন যেহেতু তিনজন চারজন যাবেন তো সঙ্গে যদি কিছু জিনিসপত্র থাকে ব্যাগ ট্যাগ ওগুলোও নিয়ে যেতে পারেন সাথে আগে আমাকে দেখুন যেহেতু আপনারা সোমবার যাবেন বলছেন তো আমাকে যদি শনিবারের মধ্যে হাফ টাকা দিয়ে দেন তাহলে হবে আর কি অর্ধেক টাকা আমাকে শনিবারের মধ্যে দিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই রইল আপনি আমাকে টাকা পাঠিয়ে ফোন করে দেবেন হ্যাঁ ধন্যবাদ রাখছি